জলদূষণের কারণে আমি অনেকগুলি পরিবর্তন দেখেছি যেমন মাছ চাষ করা হয় যে পুকুরে সে পুকুরে জলদূষণ হলে যেমন বৃষ্টি হলে জলের পরিমাণ বেড়ে যায় সে বেড়ে যাওয়ার ফলে সে যে আমরা ওষুধগুলা দিই মাছের খাবার দিই সে খাবারগুলি জলের তুলনায় কম হয়ে যায় সেই জন্য খাবার মাছ ঠিক মতো খেতে পায় না মাছ মারা যায় এবং যে গাছের পাতা পড়ে সে জলদূষণ হচ্ছে বা জল নষ্ট হচ্ছে সেই জলদূষণের ফলে অনেক মাছ মারা যায় বা সেই মাছ ঠিক মতো খাবার না পেয়ে বা শ্বাস ঠিক মতো না নিতে পেরে অনেক মাছ মারা যায় এবং যে জমিতে কীটনাশক দেওয়া হয় সে ওষুদের ড্রামগুলি যখন সেই মাছ চাষ করা পুকুরে এসে ধোয় সেই পুকুরে ধোয়ার ফলে জলদূষণ হচ্ছে সেই জলদূষণের ফলেও অনেক মাছ সে বিষের কারণে অনেক মাছ মারা যায় এবং যেমন কাপড় কাচা এরকম অনেক গ্রামে আছে সে পুকুরে সবাই কাপড় কাচতে যায় জামা কাপড় সেই জামাকাপড় কাচার ফলে তাতে যে সাবান গুঁড়া বা সাবান ক্ষার ব্যবহার করা হয় তার ফলে জলদূষণ হয়ে সেখানেও মাছ মারা যায় এবং জলে অন্যান্য বিষ ছড়িয়ে দেওয়া বা জলদূষণ বা জল বেড়ে যাওয়ার ফলে যে জল বেরিয়ে চলে যায় তার ফলে অনেক ক্ষতি হয় জল বেড়ে যাওয়ার সাতে সাতে তার সাথে জলের সাথে সাথে অনেক মাছও সেই পুকুর থেকে বেরিয়ে চলে যায় সেই জন্য অনেক ক্ষতি সেই জন্য যেমন অনেক সব দিক থেকেই সংরক্ষণ করতে হবে যেমন এসব ওষুধ জামা কাপড় কাচা চলবে না গাছের পাতা পড়া চলবে না গাছগুলি কেটে দিতে হবে এবং জল বেরিয়ে যাওয়ার সময় জল বেশি বিষ্টির জল বেশি হয়ে গেলে তাতে জাল দিয়ে ঘিরে রাখতে হবে যাতে জল বেরিয়ে যায় বা মাছ যেমন না বেরিয়ে যায় এবং আর অন্যান্য কিছু বিশেষ ডাম আরে সেখানে ধোয়া চলবে না সেই পুকুরে